হ্যাঁ বলুন হ্যাঁ তু হ্যাঁ বলুন কিরম আছেন অনেকদিন পরে স্কুলটা মোটামুটি চলছে আমি তো আর কতদিন আছি বলুন এই তো সময় হয়ে এলো রিটায়ারের আর স্কুল কি ছাড়তে ইচ্ছা করছে হ্যাঁ এবারে তো উচ্চমাধ্যমিকের ছাত্রগুলো দারুন কিরম রেজাল্ট হয় দেখাই যাক দেখছি বয়স হয়ে এলো তারপরে ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত থাকবো তারপরে কিছু একটা করার তো ইচ্ছা আছে এতোদিন যখন একটা স্কুলের সঙ্গে জড়িত দেখি না কী করা যায় স্কুল স্কুল তো ছিলো আসতে একদম আসেন নি স্কুলটা গ্যাপ হয়ে গেলে তখন একবার এদিকে আসার চেষ্টা করুন আমাদের বাড়ি আসুন ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে